হ্যাঁ আমি নতুন কিছু শেখার বা নতুন কিছু জানার চেষ্টা করার উদ্দেশ্যে একটা ভ্রমণ করেছিলাম সমুদ্র পাহাড় তো ভ্রমণ করি নিজের শখে কিন্তু একটা বিষয়ে নিজের খুব আগ্রহ ছিল আমি বাউল গান খুব পছন্দ করি তো আমার খুব শখ ছিল আমি সামনে মানে বাউলদের সামনে বসে সামনাসামনি থেকে ওদের গান শুনব তো তার জন্য আমি একবার বীরভূমে গিয়েছিলাম আর বীরভূমে গিয়ে সেটা সক্ষম হয়েছে বাউলদের সামনে বসে ওদের গানটা বেশ উপভোগ করেছি সত্যি এটা আমার কাছে ভীষণভাবে স্মরণীয় একটা ভালো লাগার এই ভালো লাগা থেকে আমি কবিতাও লিখেছি একটু ছোটোখাটো গল্পও লিখেছি তারপরে ওখানে যে মন্দিরটা ছিল সেখানেও গেছিলাম বীরভূমে অনেক মন্দির আছে তো ইস্কন আছে সমস্ত রকমের মন্দিরে ঘুরেছিলাম অনেক কিছু জেনেছিলাম আর ওখানে যে মাতারার মন্দিরটা আছে সেখানেও আমার এক হিন্দু বন্ধুর সাথে গিয়েছিলাম আমি ওসব ধর্মটর্ম নিয়ে অত ভেদাভেদ করি না আমার বেশ যাওয়ার শখ ছিল জানার শখ ছিল সবাই যাই কেমন দেখার শখ ছিল তাই গিয়েছিলাম রাত্রে থেকেছিলাম এবং ওখানে যে সাধুরা থাকে সাধুরা যে যজ্ঞ করে সেটা আমি বেশ সামনে থেকে দেখেছিলাম হ্যাঁ অনেকে বললো যে ভয়ানক ওদের চোখের দিকে তাকাতে নেই উল্টো পাল্টা কিছু করে বসবে তো সেটা নিয়ে বেশ ভয়ও পেয়েছিলাম শ্মশান টশান বেশ ঘুরেছিলাম সে এক অন্য ধরনের অভিজ্ঞতা ভীষণ ভালো লাগা এবং রোমহর্ষক রোমহর্ষক ভালো লাগার একটা বিষয় যেটা মনে রাখার মতো ভীষণ ভালো লেগেছে